হ্যাঁ আমি অনেক সময় প্রতিযোগিতায় বা প্রদর্শনীতে আমার শিল্পকর্মের প্রদর্শন করেছি এই অভিজ্ঞতাটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি প্রায় অনেকবারই আমি আমার আঁকার আমি পরীক্ষা দিয়েছি এবং সেগুলিতে আমি প্রথমও হয়েছি অনেক প্রাইজও পেয়েছি এবং শুধু প্রতিযোগিতাই নয় আমি আঁকার প্রাথমিক ও আন্তর্জাতিক সব রকমই পরীক্ষা আমি দিয়েছি এবং তার উপযুক্ত সব রকমের সার্টিফিকেট ও মেডেলস আমার কাছে উপযুক্ত আছে আমি বোর্ডের সব রকমের পরীক্ষা দিয়েছি যেমন আমি সর্বভারতীয় কলাকেন্দ্রের বোর্ড থেকে আমি সেভেনথ ইয়ার কমপ্লিট করেছি সেইখান থেকে অনেকরকমের আমি প্রাইজ পেয়েছি এবং অনেক রকমের ফেসিলিটি পেয়েছি এবং আঁকার আমি প্রায় সব রকমেরই ছবি আঁকতে পারি যেমন অয়েল পেন্টিং ওয়াটার কালার অয়েল পেস্টেল পেনসিল কালার পেনসিল শেডিং সব রকমেরই আমি ছবি আঁকতে পারি বা সব রকমেরই পরীক্ষা দিয়েছি এবং আমি আসানসোল আসানসোল তারপর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সব রকমের পরীক্ষাই আমি বলতে গেলে আমি দিয়েছি এবং অনেক রকমের প্রাইজ পেয়েছি এবং আঁকা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ তাই এটা আমি ব্যাখ্যা করলাম আপনাদের কাছে